প্রযুক্তির অগ্রগতি মানুষের জীবন পরিবর্তন করে ফেলেছে প্রযুক্তি মানুষের জীবনে অনেক সমস্যা দূর করেছে বা অনেক সমস্যা এনেছে প্রযুক্তি মানুষকে বিভিন্ন বিষয় সাহায্য করে থাকে আগেকার দিনের মানুষ কিছু দুর্ঘটনা হয়ে গেলে তার আত্মীয় যদি দূরে থাকে তাকে খবর দিতে গেলে তার কাছে যেতে হয় তাতে অনেক সময় নষ্ট বা টাকা নষ্ট হতো এখন প্রযুক্তির মোবাইল ফোনে এখন বিশ্বের যে কোনো স্থানে বসবাসকারী আত্মীয়কে ক ফোন করে বলে দেওয়া যায় ঘটনটা প্রযুক্তি আর একটি খারাপ দিক হলো প্রযুক্তি এখন এখনকার দিনের যুবক ছেলেরা ফোন নিয়ে সারাদিন পড়ে থাকে তাই তারা খেলাধুলা বা নানান ধরনের খেলাধুলা বা কিছু করছে না তাই তাদের শরীরের শক্তি খুবই কম এবং তাদের শারীরিক সমস্যা অনেক হতে পারে তাই প্রযুক্তি আবার বাস আগেকার দিনে বা বাস বুকিং বা ব্যাঙ্কের টাকা তোলা বা ফেলা বা অর্থ দেওয়া নেওয়া হোটেল বুকিং কেনাকাটা এইগুলো এখন সব প্রযুক্তির মাধ্যমে হয়ে যাচ্ছে হাতের মোবাইল ফোন থেকেই ব্যাঙ্কিং কেনাকাটা এগুলির কেনাকাটা করতে গেলে পেমেন্ট করার সময় ফোনপে পেটিএম নানা ধরনের অ্যাপস ব্যবহার করা হয় এবং বুকিং ব্যাঙ্কিং সব ফোন থেকেই হয়ে যায় তাই মানুষের আর কষ্ট করে যেতে হয় না কোনো জায়গায় এইভাবে প্রযুক্তি মানুষের অগ্রগতি জীবন পরিবর্তন করেছে